আমার একটি খুব বড়ো ইচ্ছে ছিলো যে একটি ধারক বা বাগান কিংবা উলম্ব বাগান আন করবো তাই আমি বাগান তৈরি করার সময় সে বাগান থেকে আমি ধারকভাবে বা উলম্বভাবেই তৈরি করার চেষ্টা করেছি কারণ এই উলম্বভাবে যদি আমি সে বাগানটিকে তৈরি করি তাহলে হয়তো আমার বাগানে গাছপালা লাগাতে খুব সুযোগ সুবিধা পেয়ে যাবো বা আমার খুব সুবিধা হবে তাছাড়া জলের যে জায়গাতে আমার ব্যবস্থা করা আছে সে জায়গা থেকে উলম্ব বাগানেই জল আসতে খুব সুবিধা হবে আর আমি আমার গাছপালাগুলোকে খুব ভালোভাবে পরিচর্যাও করতে পারবো তাই আমি মনে করি যে উলম্ব বাগান আমার শুধু একার নয় সকলেরই করা উচিত আর এই অভিজ্ঞতা থেকে আমি এটাই শিখেছি যে উলম্ব বাগানে যদি আমি গাছপালা লাগাই বা আমি যদি ব্যা ভালোভাবে ম্যা পরিচর্যা করি তাহলে হয়তো গাছপালাগুলো খুব ভালোভাবে উন্নতি করবে বা গাছপালাগুলো খুব বড়ো হবে বা খুব ভালোও হবে কোনো গাছের কোনো ক্ষতি হবে না তাই আমি মনে করি সমস্ত মানুষেরই উলম্ব বাগান কিম্বা ধারক বাগান তৈরি করা দরকার